দু হাজার উনিশ ও দু হাজার কুড়ি সালে যখন করোনা ভাইরাসের ফলে গোটা বিশ্বসহ ভারতবর্ষ করোনা মহামারীর সঙ্গে লড়ছিল তখন সবচেয়ে বড় ক্ষতি বাচ্চারদের হচ্ছিল কারণ তারা বাড়িতে বসে থাকতে হচ্ছিল এবং স্কুলে যাতায়াত স্কুল হচ্ছিল না টিউশন হচ্ছিল না তাদের পড়াশুনো প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তারপর সরকার সিদ্ধান্ত নেয় যে অনলাইনে ক্লাস করবে সেই জন্য বাচ্চাদেরকে মোবাইল কিনে দেওয়ার কথা বলা হয় তারপরে বাড়ি থেকে মোবাইল কিনে দেওয়ার পরে তারা অনলাইনে পড়াশোনা করতে শুরু করে এবং প্রতিদিন দু ঘণ্টা তিন ঘণ্টা করে অনলাইনে ক্লাস হতে শুরু করে অঙ্ক বাংলা ইংরিজি ইতিহাস ভূগোল সমস্ত বিষয় অনলাইনেই পড়ানো হতো ভিডিও কলের সাহায্যে যার ফলে বাচ্চারা অনেক পড়াশোনার সুযোগ সুবিধা পেয়েছিল এবং তারপর থেকে হ্যাঁ এর মোবাইল ফোনে এই মোবাইল ফোন পাওয়ার পর থেকে বাচ্চাদের সবচেয়ে বড় অসুবিধা হল তারা মোবাইলে একটা ক্লাস করার পরে গেম খেলতে শুরু করে ভিডিও দেখতে শুরু করে যার ফলে তারা অনেকটা মন পরিবর্তন হয়ে যায় এবং মোবাইলের উপর নেশা ধরে যায় ফলে তাদের পড়াশোনা থেকে মন উঠে যায় কিন্তু করোনা মহামারীর পরে যখন চলে যায় প্যান্ডেমিক তারপরে তাদের স্কুল যখন শুরু হয় তখন আর তারা মোবাইলের নেশা ছাড়তে পারে না তাই করোনা মহামারী মোবাইলে বাচ্চাদের যেমন সুবিধাও হয়েছিল তেমন অসুবিধার মধ্যেও পড়েছিল